আমি একদিন আমার বান্ধবীদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়ে দেখে একটা বিদেশি বিড়াল আছে তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিলাম তাকে নিয়ে দেখ কি সে কতো সফট এবং কতো কিউট তাকে দেখে আমার তো খুবই ভালো লেগে যায় এবং আমি বান্ধবীকে বললাম তোর বিড়ালের কোনো বাচ্চা দেয় কি না সে বললো হ্যাঁ কিছুদিন পরে দিবে আমি বললাম তার থেকে আমি একটা চাইলাম বা আবদার করলাম সে আমাকে দিতে রাজি হলো তারপর আমি বাড়ি চলে আসলাম আসার পর আমি তো সব সময় তাকে ফোন করে খোঁজ নিই তার বাচ্চা দিয়েছি কি না তার বিড়াল বাচ্চা দিলো কি না অবশেষেই কিছুদিন পরে শুনলাম ত তার বাচ্চা তার বিড়ালে বিড়াল কিছু বাচ্চা দিয়েছে তার থেকে আমাকে একটা দিলেও সেখান থেকে আমি তাকে নিয়ে কিছু দিন তার মায়ের কাাছে রাখলাম মায়ের দুধ খাওয়ার পরে মায়ের দুধ না হওয়ার কারণে আমি বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে আমি দোকান থেকে ভালো ভালো কিছু যে বিড়ালের খাদ্য নিয়ে আসলাম এ তাকে খাওয়াতে লাগলাম আস্তে আস্তে তাকে বড়ো কোত্তে লাগলাম সে দিন দিন ভালোই বড়ো হলো এবং খুবই সুন্দর খুবই সফট হতে লাগলো দেখে তো সবাই বাড়ির সবাই খুবই খুশি এবং সপ্তাহ অন্তর তাকে স্নান করাই ছ মাস অন্তর তাকে ভ্যাকসিন দিতে থাকে তারপর আস্তে আস্তে সেও বড়ো হতে লাগলো এবং বাড়িতে সবাই তাকে আদর করে সবাই তার সাথকে সব সময় দুষ্টুমি খেলা সব সময় আমরা কোত্তেই থাকি সবাই তাকে প্রচণ্ড যত্ন করে এবং বান্ধবী অবশেই আমাকে খোঁজ নিতে থাকে যে তা বেড়ালে বাচ্চাটা কত বড়ো হলো এবং আমি তাকে খোঁজ দিই যে হ্যাঁ তাকে আমরা সবাই আদর করি ভালোবাসি সে অনেক বড়ো হতে লাগছে আস্তে আস্তে আমিও তার কাছে খোঁজ নিই যে তার মা কেমন আছে সেও বলে হ্যাঁ তার মাও ভালো আছে এবং আর বাচ্চাগুলোও ভালো আছে সুস্থ আছে এরপরে